আমার বাগান রক্ষণাবেক্ষণের সময় এটাই আমাকে প্রবলেম দেয় মশা আর তার সঙ্গে কিছু কীটনাশক পোকামাকড়ও থাকে যারা গাছগুলোকে একটু বাড়তে দেয় না পাতাতে পোকা লাগে সেই পোকা মারতে গিয়ে আমরা রাসায়নিক দ্রব্য কিছু ব্যবহার করি না আমাদের ঘরোয়া রন যে রান্না করা হয় রান্নার ছাই নিয়ে আমরা ঐ গাছের উপরে লাগিয়ে দিই ছড়িয়ে দিলে পোকাটা চলে যায় তো যাই হোক মোটামুটি আমরা এই রকমভাবে সার দিয়ে কোনো জিনিসপত্র খাচ্ছি না সারবিহীন কীটনাশক সারবিহীন খাদ্য যতটা পারি সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করছি